নমস্কার আমি অমরনাথ সেনগুপ্ত বলছি সেনহাটি বাজার থেকে আমি কিছুক্ষণ আগে একটি ক্যাব বুক করেছিলাম আপনাদের সংস্থা থেকে এখান থেকে হাওড়া রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য কিন্তু আমি এখন ক্যাবটি ক্যান্সেল করতে চাই আমার বুকিং ক্যান্সেল করার কারণ হল মোট দুটি এক ড্রাইভার আমাকে ফোন করে অনেক কিছু জিজ্ঞেস করছেন যেটা করার কথা নয় এবং দুই এর ফলে উনি যতক্ষণে এসে পৌঁছবেন তাতে আমার নিজের গন্তব্যে পৌঁছনোর সময়ের অনেক দেরি হয়ে যাবে আমি সেই জন্য অন্য ব্যবস্থা করছি এবং আমি এই ক্যাবটি আমার যে বুকিংটি রয়েছে আমি সেটা ক্যান্সেল করতে চাই